আমি শহরের ও গ্রাম হচ্ছে ঘুরে এসেছি এবং শহর থেকে আমরা গ্রামের দিকে ঘুরতে যাই কারণ গ্রামের দিকে একটা সবাই মিলে বন্ধু বান্ধব একসঙ্গে এনজয় করি এবং আছে আর আছে বিলে যখন ধান চাল উঠে যায় তখন সেই সময় আমরা সবাই একসঙ্গে বন্ধু বান্ধব গিয়ে বসি আড্ডা দিই একসাথে মাঝে খেলাধুলোও করি আমাদের রাজ্যে আবার আবার হচ্ছে কেউ সবার থেকে এই গ্রাম থেকে শবারের দিকে চলে যায় তখন সবাই কাজ বাজে চলে যায় আবার কাজ বাজ যায় গ্রাম থেকে গ্রাম থেকে শহরে পরিদর্শন এই শহর থেকে গ্রামে পরিদর্শন করে গ্রামের একটা পরিবেশ আমরা দেখতে পাই এখানে সবাই একসঙ্গে এক পরিবেশে আনন্দ করে সবাইকে আনন্দ করি এবং সবাইকে ভীষণভাবে আমরা একসঙ্গে খেলাধুলো করি এবং গ্রামের পরিবেশটা একটা অন্য রকম শহরের থেকে শহরে গেলে মানুষ কাজবাজে উদ্দস্য শহরে অন্য দোয় এবং শহর থেকে মানুষ যখন গেরামের দিকে চলে আসে তখন একসঙ্গে আনন্দ সব কিছু অনুভব করে এবং সহরের দিকে একটা পরিবেশটা অন্য রকম